পুরুলিয়া জেলার প্রধান শিল্প বলতে কৃষিকাজ পর্যটন শিল্প মুখোশ শিল্প গালা শিল্প রঘুনাথপুরের তসর শিল্প ডোকরা শিল্প গ্রানাইট শিল্প এবং পলিসিং এগুলোর কথা বলা হয়ে থাকে প্রথমেই আসে পর্যটন শিল্প প্রথাগত পুরুলিয়ার যা ভৌগোলিক অবস্থান অযোধ্যা পাহাড় এবং বিভিন্ন জায়গাতে প্রতিদিন বছরের বিভিন্ন সময়ে মানুষ এই পুরুলিয়ার সৌন্দর্য দেখার জন্য ভিড় করে প্রধানত শীতকালে বসন্তকালে মানুষ পলাশ দেখতে ভিড় করে পুরুলিয়ার একটি সাংস্কৃতিক জায়গা হল ছৌ নাচ প্রধানত মুখোশ শিল্প একটি বহুল প্রচলিত শিল্প গালা শিল্প গালার বিভিন্ন বাসন কোসন গালার সমস্ত ধরনের দ্রব্যাদি যেগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে ব্যবহার করে থাকি গালা শিল্প রঘুনাথপুরের তসর শিল্প তসরের শাড়ি লাভা থেকে যে তসর হয় সেই শাড়ি শুধুমাত্র ভারত নয় পৃথিবীখ্যাত তসর শাড়ি ডোকরা শিল্প ডাকের কাজ প্রতিমা যখন আমরা সাজাই ডাকের কাজ লাগে সেই ডাকের কাজ পুরুলিয়া থেকে প্রথম প্রচলিত হয় ডাকের কাজ দু ধরনের ফাঁকা ডোকরা এবং ভরাট ডোকরা ফাঁকা ডোকরা এবং ভরাট ডোকরা বিভিন্ন ধরনের প্রতিমা বিভিন্ন মূর্তি সেইসব কাজে ব্যবহৃত হয় এবং যেহেতু এটা পাথুরে জায়গা গ্রানাইট এবং পলিসিং পাথরকে বিভিন্ন ধরনের আকার এবং আয়তনে রূপান্তরিত করার জন্য আমরা গ্রানাইট এবং পলিসিংয়ের বারবার ব্যবহার করে থাকি এবং বনভিত্তিক শিল্পী মধু সংগ্রহ করা পাতা কুড়োনো শালপাতা গ্রামের মানুষ তাদের জীবন জীবিকা এইসব কাজেই নির্বাহ করে থাকে মৃৎশিল্প মাটির জিনিসপত্র তৈরি যেগুলো আমাদের ঘরের বাসন মাটির ভাঁড় বিভিন্ন ধরনের মূর্তি আমরা প্রতিদিন যেগুলো পুজো করে থাকি আমাদের ঘরের বিভিন্ন দ্রব্য আমাদের রোজকার জীবনের বিভিন্ন মানুষের মধ্যে এই মাটির কাজের বিভিন্ন ধরনের জিনিস আমরা উৎপন্ন করে থাকি এরকমভাবেই জীবন জীবিকা চলতে থাকে